হ্যাঁ হ্যালো এটা কি রুচিতমা রেস্টুরেন্ট হ্যাঁ তো আমার খুব খিদে পেয়েছে আমি এখনই কিছু খাবার বানাতে পারছি না আমার খুব ইচ্ছে করছে যে বায়রে থেকে খাবার আনিয়ে খাওয়াই তো আপনারা কি এখন অর্ডার দিতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমি এক প্লেট চিকেন বিরিয়ানি দুটো চিকেন পকোড়া আর এক প্লেট মোমো এটা আমি অর্ডার করতে চাই তো আমার বাড়িতে আসতে কতোক্ষণ টাইম লাগবে কতোক্ষণের মধ্যে আমি এই খাবারগুলোর ডেলিভারি পাবো একটু যদি সময়টা বলে দেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ ঠিক আছে তো ও আজকে ষোলোই ফেব্রুয়ারি তো ষোলোই ফেব্রুয়ারি আমি কতো কটার সময় আমি খাবারটা পাবো সেটা একটু বলে দিন তাহলে সেরকম আমি অপেক্ষায় থাকবো আচ্ছা আর তো বলছি খাবারের মধ্যে কি কোনো ছাড় আছে মানে এখন যেমন ছাড় দেয়া হচ্ছে সব কিছুতেই তো এই যে আমি খাবার এতোগুলো খাবার অর্ডার করলাম এর মধ্যে কি কোনো ছাড় পাওয়া যাবে স্যার আমি একাই খাবো তাই জন্য আমি এক প্লেট করেই অর্ডার করলাম কিন্তু তবু বলছি যে কম অর্ডার করেছি যখন একটু কম কিছু ছাড় আছে এরকম কি পাওয়া যাবে এখন সব জিনিসেই তো এখন ছাড় দিচ্ছে সেই জন্য জিজ্ঞাসা করে নিলাম আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক টাইমে এ আমার বাড়িতে খাবারটা পৌঁছে দিবেন যে টাইমে আমি অর্ডার এখনই আমি অর্ডার করতে চাই তো আমি যেন টাইমে আমার বাড়িতে খাবারটা পেয়ে যাই ঠিক আছে